মাছ ধরার সবচেয়ে কম সময়ের মধ্যে ভালো পয়সা পাওয়া যায় বা ভালো টাকা উৎপন্ন করা যায় লোকের বাড়ি জোন কাাটতে গেলে তাদের কথা শুনে শুনতে হয় বা তারা ধমক দেয় তার চেয়ে জঙ্গলে যেয়ে মাছ ধরা অনেক ভালো কারণ অল্প সময়ের মধ্যে যে কোনো জাল বেয়ে হোক ডোন বেয়ে হোক পাটা জাল দিয়ে হোক আমরা বহু মাছ পাই আর সে মাছের দামও খুব মাছের দাম হিসাবে এ দেশে সে পয়সা পাওয়া যায় না আরও দেশে দেশে যা কাজে কাজ করতে হয় সকাল থেকে সন্ধে বন্ধ হয়তো বড়জোর তিন তিনশো টাকা জনের দাম দেয় বা তিনশো টাকা হারে কিন্তু জঙ্গলে গেলে একে দিনই আমরা মাছ ধরে কেউ পাঁচশো কেউ ছশো টাকা আমরা পাই মাছার চেয়ে কাঁকড়াও ভালো জঙ্গলে কাঁকড়া মেরে আমরা কুইন্টল হিসেবে বিক্রি করি এক এক কুইন্টল এখন ষোলোশো টাকা সতেরোশো টাকা কুইন্টল এক সপ্তাহ হয়তো বেয়ে তিনজন লোকে এক সপ্তাহ বেয়ে অন্ত তিন কুইন্টাল চার কুইন্টাল কাঁকড়া মারলাম সেই সব কাঁকড়া আমরা এইভাবে পাঁচ হাজার ছ হাজার টাকা কুইন্টাল হিসাবেবে আমরা বিক্রি করি সেই কাঁকড়া নিয়ে আমরা হাসনাবাদ বসিরহাট এরা এই এইটাকে বিক্রি হয় ট্যাংড়া মাছ গেলে যেমন খাওয়া যায় তেমনিই মাছ মারা যায় জঙ্গলে আমরা যাই খালি বাড়ির থেকে কটা চাল নিয়ে যাই তাছাড়াও কোনো তরকারি যায় না যায় খালি লঙ্কা মশলা এই সব যায় খালি মাছ মাছ দিয়ে খেতে হয় জঙ্গল নদী থেকে মাছ ধরব ধরে এইভাবে আমরা টাকা পয়সা উৎপন্ন করে আমরা দেশে এসে ধান কিনবো নয় চাল কিনবো এইভাবে আমাদের দিন উৎপন্ন হয়

আমরা যদি কোনো জায়গায় দেশে কোনো জায়গায় জন হয় তাহলে সে জন্তু খা খাটতে হয় আরও উপরন্ত মনের কথাও শুনতে হয় এইভাবে আমাদের জনখাটা বাদ দিয়ে আমরা জঙ্গলে মাছ ধরি নদীতে গিয়ে মাছ ধরি সে মাছ দেশে এনে বিক্রি করি না খঁটিতে গই তাতেও অনেক পয়সা পাওয়া যায় নিয়ে আমরা সংসারের আমরা খরচ বহন করি